হ্যাঁ আমি অনেকবার বাড়িতে অনেকজনের জন্য রান্না করেছি এই তো ক দিন আগে নতুন বছর পড়েছিলো পয়লা জানুয়ারিতে তকন আমার বাড়ির আশেপাশের বউদের নিয়ে আমার যেসব যা ছিলো তাদেরকে নিয়ে প্রায় কুড়ি পঁচিশজন মতো হয়েছিলো তো সবাই মিলে একসাথে টাকা তুলে বিভিন্ন রকমের খাবার টাবার বা চাল চাল মাংস যা যা লাগবে সব কিচু কিনেছিলাম এবং আমাদের আইটেমটা ছিলো বিরিয়ানির এবং সেই বিরিয়ানি রান্নার পুরো দায়িত্বটা আমার ওপর ছিলো আমি করেছি এছাড়াও বাড়িতে যখন মনে হয় কোনো অনুষ্ঠান হলে যেমন আমাদের এখানে যেসব জলসা বা মেলা হয় তখন বাড়িতে তো অনেক লোক কুটুম আসে শ্বশুর বাড়িতে তখন প্রচুরজনের রান্না করতে হয় তো কম করে তো ওই কুড়ি বাইশ বা পঁচিশজনের রান্না তো করতেই হয় বিভিন্ন অনুষ্ঠান হলে এরপরও যখন বাড়িতে মনে হয় যে কোনো এক দিন মনে হলো বা চাষ চাষ তোলার পর মনে হলো যে বাড়ির যেসব ফ্যামিলিরা আছে সবাই মিলে একসাথে খাবো তো তখনও রান্নাবান্নার দায়িত্ব আমার ওপর পড়ে আমাদের ফ্যামেলিতে কম করে তো চল্লিশজন হবে সবাই টুকিটাকি সাহায্য করে কিন্তু প্রধান দায়িত্বে তো আমাকেই রাখে এছাড়াও বাড়িতে যখন ছোটো খাটো করে কোনো বিয়ের অনুষ্ঠান করে যে এখন ছোটো খাটো করে অনুষ্ঠান হোক বিশ তিরিশজন নিয়ে পরে অনুষ্ঠান বড়ো খরা হবে তো সেই ছোটো খাটো বিয়ের অনুষ্ঠানেও রান্নার দায়িত্ব আমারই থাকে